শিক্ষকদের স্কুলে পড়াতে গেলে বিভিন্ন জিনিস প্রয়োজন হয় তার মধ্যে সবথেকে অতি প্রয়োজনীয় জিনিস হচ্ছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পড়াশুনোর উপযোগী শ্রেণীকক্ষ এছাড়াও প্রয়োজন বেঞ্চ চেয়ার টেবিল বেঞ্চগুলো প্রয়োজন যাতে ছাত্র ছাত্রীরা সেই বেঞ্চে বসে ভালোভাবে তাদের শিক্ষাগ্রহণ করতে পারে এবং চেয়ার টেবিলে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া তাদের বসে শিক্ষাদান করবেন সবসময় বসে শিক্ষাদান করলেও হয় না কিছু ক্ষেত্রে তাদের বুঝতে অসুবিধা হয় যখন গণিত করানো হয় তারা বুঝতে পারে না তারা সমস্যার সম্মুখীন হয় তখন সেক্ষেত্রে তাদেরকে লিখে ভালোভাবে বোঝাতে হয় তার জন্য প্রয়োজন হয় ব্ল্যাক বোর্ড এবং ব্ল্যাক বোর্ডে লেখার জন্য প্রয়োজন হয় চক এবং সেটা ব্ল্যাক বোর্ডটা পরিষ্কার করার জন্য প্রয়োজন হয় ডাস্টার এর জন্য ব্ল্যাক বোর্ড চক ডাস্টার খুবই একটা প্রয়োজনীয় জিনিস কিছু ক্ষেত্রে দেখা যায় যে ব্ল্যাক বোর্ডগুলো অনেক দিন দিনের পুরোনো এর ফলে ব্ল্যাক বোর্ডগুলোতে ঠিকভাবে লেখা যাচ্ছে না কিছু ক্ষেত্রে ব্ল্যাক বোর্ডের ছাল উঠে যাচ্ছে ব্ল্যাক বোর্ড ভেঙে গেছে এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কুলে প্রয়োজনীয় চকের চাহিদা পূরণ হচ্ছে না কারণ ঠিকমতো জোগান আসছে না এছাড়াও কিছু ক্ষেত্রে ডাস্টারগুলোও পুরোনো হওয়ায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডাস্টার দিয়ে ব্ল্যাক বোর্ডটা ঠিকমতো পরিষ্কার করা যাচ্ছে না এছাড়াও কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে গরমকালে দিনগুলোতে অনেক বিদ্যালয়গুলোতে আমার এলাকার অনেক বিদ্যালয়গুলিতে দেখা যায় যে এখানে এখনও বিদ্যুৎ নেই ওই বিদ্যুতের অভাবে ছাত্র ছাত্রীরাও বিভিন্ন কষ্টে ওদেরকে পড়াশুনো করতে হয় এবং যে শিক্ষক মহাশয়রা আসেন তারাও ওই গরমের মধ্যে থাকে এর ফলে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং বিভিন্ন কষ্ট করতে হয় এছাড়াও কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমার এলাকায় এখনও এরকম জায়গা আছে যেখানে স্কুলটা ভাঙাচোরা বা সেখানে ক্ষতি গ্রস্ত হয়েছে মাটির স্কুলও দেখা গিয়েছে যেগুলো ওই মাটির স্কুল ছেড়ে আমার মনে হয় যে সেগুলোর উন্নতি করিয়ে সরকারের পক্ষ থেকে সাহায্য করে একটা ভালো পাকা স্কুল তৈরি করে দেওয়া এবং সেখানে যাতে বিদ্যুৎ থাকে বা ভালো বেঞ্চ চেয়ার টেবিল চক ডাস্টার সবকিছুর জোগান থাকে একটা পড়াশুনোর উপযোগী শ্রেণীকক্ষ থাকে সেইগুলো স্কুলে দেওয়া খুবই প্রয়োজন